আমি প্রথম প্রথম যখন দৌড়ানো স্টার্ট করি তখন আমার ভীষণ মানে কষ্ট হতো দৌড়াতে তো মানে বন্ধুরা সব দৌড়াতো আর আমিও দৌড়াতাম তা আমি কী করতাম আমি ওই মানে একটা না অনেক দূরে একবারে জোরে দৌড়ে গিয়ে খানিকটা গিয়ে বসে নিতাম হ্যাঁ আবার তোমার হচ্ছে ওরা আবার আমার কাছে মানে সঙ্গে চলে আসলে আবার খানিকটা গিয়ে দৌড়ে বসে নিতাম না পেরে লাস্টে আমি কী করলাম সাইকেল নিয়ে সাইকেল নিয়ে দৌড়োতে যেতাম হ্যাঁ ওই বন্ধুরা সব মানে দৌড়াতো আর আমি সাইকেল চালিয়ে চালিয়ে ওদের সঙ্গে যেতাম এখন মোটামুটি একটা ভালো একটা জায়গায় চলে গেছে এখন আমি বন্ধুদের মতন দৌড়াতে পারি তখন তো অনেক ছোটো ছিলাম ওই জন্য ঠিক মতন দৌড়াতে পারতাম না ওই জন্য আমি সাইকেল নিয়ে যেতাম এখন আমি আর সাইকেল নিই না আমি এখন নিজেই দৌড়াতে পারি